দুহাজার এক সালে পাঁচই সেপ্টেম্বর দুহাজার দুই সালে ছয়ই নভেম্বর দুহাজার তিন সালে ছাব্বিশে জানুয়ারি দুহাজার আট সালে পনেরোই আগস্ট দুহাজার নয় সালে তেইশে জানুয়ারি